সব মানুষেরই একটা মাটির টান আছে যেখানে তার ছোটবেলাটা কাটিয়ে এসেছে এবং সেই মাটির টান আমি আজও অনুভব করতে পারি আমি চাকরি সূত্রে আজকে বাইরে থাকি আমি যখন ছুটির সময় এক মাস সময় নিয়ে আমি আমার দেশের বাড়িতে ফিরে যাই যেন অনেক সুখ শান্তি সব কিছু ফিরে পেয়ে যাই আমার ছোটবেলায় যেই সময়গুলো কাটিয়েছি ছোট থেকে এক সাথে বন্ধু বান্ধবরা মিলে স্কুলে গিয়েছি সেই বন্ধু বান্ধবরা হয়তো আজ নেই কিন্তু তাদের স্মৃতি আজও আমার কাছে রয়ে গিয়েছে আমি যখন স্কুল ফাইভে পড়ি তখন আরও নতুন বন্ধুরা জুটেছিল আমার কপালে তখন তাদের সাথেও অনেক অনেক রকমের বন্ধুত্ব অনেক রকম স্মৃতি সে স্মৃতি আমার কাছে আজও যেমন নতুনত্ব আমি উপলব্ধি করতে পারি আমার ছোটবেলায় যে রকম আমি বৃষ্টি হতো যখন তখন কাদাতে লাফানো সেই বৃষ্টিতে ভেজা দিনগুলো আজও আমার মনে পড়ে সেখানে বৃষ্টিতে লাফিয়ে কাদাতে গড়িয়ে পুকুরে স্নান করতে যাওয়া দু ঘণ্টা তিন ঘণ্টা ধরে আজও আমার মনে পড়ে একসাতে বন্ধুদের সাথে বিকেলে খেলতে যাওয়া আজও মনে পড়ে হই হুল্লোড় করতে করতে স্কুলে বন্ধুদের সাথে সাইকেল নিয়ে বেরিয়ে যাওয়া টিউশন শেষ করে সারা রাস্তা সা অনেক পাড়া ঘুরে ঘর ঢোকা সেগুলো আজও মনে পড়ে আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক সম্পর্ক অনেক আলোচনা অনেক ভালো গল্প অনেক কিছু রয়েছে সেই স্মৃতি যেন কোথাও না কোথাও আটকে গিয়েছে আমার মনে আজ চাকরি সূত্রে যেখানে বাইরে থাকি সেখান থেকে যখন ঘরে ফিরি না সেই একটা ভালো লাগা ভালো বাসা যেন আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করে মনে হয় মাটির কাছটাতেই থেকে যাই যখন বাইরে থেকে বাড়িতে ফিরি তখন মাটিতে একটা প্রণাম করি এবং মাটির গন্ধটা নিই কারণ এখানে যে আমার জন্ম হয়েছে এখানেই যে আমি তিরিশটা বছর কাটিয়েছি সেই মাটির টানকে আমি কী করে ভুলে যেতে পারি